প্রথমেই বলছি গ্রহ আমাকে খুব আমাদের পৃথিবী গ্রহ যেখানে আমরা বাস করছি সেখানে আমাকে মুগ্ধ তো করবেই এটা তো বলার অপেক্ষা রাখে না যে পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি যেই পৃথিবী আছে বলে আজকে আমরা জন্ম নিতে পারছি যে আজকে জল বায়ু হাওয়া খাবার সবই আমরা সেই পৃথিবীর কারণে পাচ্ছি আজকে আমাদের চাহিদা মেটাচ্ছি সবই পৃথিবীর কারণে তো সেই সেটা তো আমাকে মুগ্ধ করবেই এই পৃথিবীতে এতো মানুষের বাস এতো নানান জাতি নানান ধর্মের সব একত্রিত করেছে আমাদেরকে মিলিয়ে রেখে দিয়েছে আজকে পৃথিবী আছে বলেই আমরাও আছি সেকারণে পৃথিবী তো মুগ্ধ করার মানে বাকিই রাখে না আমরা পৃথিবীর কারণে আমরা জল বায়ু হাওয়া নিতে পারছি আমরা শিক্ষিত হতে পারছি আমরা আজকে পরিবেশ করতে পারছি ঘর বাড়ি বানাতে পারছি একসাথে বসবাস করতে পারছি আমরা আজকে যদি পৃথিবীই না থাকতো আমাদের কোনো অস্তিত্ব থাকতো না আজকে পৃথিবীর কারণে আমরা এতো কিছু করতে পারছি আজকে আমরা এই যে আমরা কথা বলতে পারছি সবই বসে আছি সবই আমাদের এই পৃথিবীর কারণেই হচ্ছে তো পৃথিবী না থাকলে একটা প্রাণের কোনো অস্তিত্ব থাকতো না আমাদের কোনো অস্তিত্ব থাকতো না সেই কারণে পৃথিবী আমাকে তো মুগ্ধ করে আর তারা তারা ধ্রুব তারা ভীষণভাবে মুগ্ধ করে ধ্রুব তারা সবসময় দেখা যায় না যখন দেখা যায় ঝলমল করে চারিদিকে আকাশ আকাশ জুড়ে আকাশটাকে মুগ্ধ করে তারার দিক থেকে বলতে গেলে ধ্রুব তারা খুবই মুগ্ধ করে আমাকে